পোলট্রি প্রথমত বাসা সঙ্গে কিনে তারপর সেই বাচ্চাগুলোর একটি ঘর তৈরি করতে হবে যেখানে আলো বাতাস সূর্যের আলো বাতাস ভালোভাবে পায় সেখানে সঙ্গে থাকবে লাইটের ব্যবস্থা করতে হয় যাতে বাচ্চাগুলোর অসুবিধা না হয় তাদের খেতে দিতে হয় আর তাদের সেখানে থাকার দিনে চুন মারতে হয় যাতে জীবাণুমুক্ত থাকে ঠান্ডা যেন যাতে না লাগে তার জন্য ওষুধ তৈরি করতে হয় খেতে দিতে হয় পরিচর্যা করতে হয় জল দিতে হয় ঘরের চারপাশ ভালোভাবে ঘিরে রাখতে হয় যাতে অন্য কোনো জীবজন্তু এসে আক্রমণ করে না খেতে পারে তা পোলট্রি এই ভালোভাবে